আমার জীবনযাপনের জন্য যে কাজ আমি করে থাকি তা হল গৃহশিক্ষকতার কাজ আমি আমার ছোট ভাইবোনদের বাড়িতে গিয়ে তাদেরকে শিক্ষাদান করে থাকি আমি যখন আমার মাধ্যমিক দেওয়ার পর উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা করি তখন আমার ইচ্ছে ছিল যে আমি এর পরবর্তীকালে শিক্ষক হব কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করার পর আমি বুঝতে পারি যে শিক্ষক হওয়ার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় সেই পরিমাণ অর্থ তখন আমার মানে পরিবারের পক্ষে দেওয়া সম্ভব ছিল না তাতে আমি হয়তো একটু মুষড়ে পড়েছিলাম কিন্তু পরবর্তীকালে আমি বুঝতে পারি যে আমি গৃহশিক্ষকতার মাধ্যমে আমি আমার ভিতরের যে শিক্ষক সত্ত্বা থাকে তাকে বাঁচিয়ে রাখতে পারি এবং এর মাধ্যমে আমি আমার পরিবারের অবস্থা আগের থেকে ভালো করে উঠতে পারি আমি আমার মধ্যে থাকা যে সমস্ত শিক্ষা আমি অর্জন করেছিলাম তা আমি আমার ছোট ভাইবোনদেরকে উজার করে দিই এবং তার বিনিময়ে তারা আমাকে পারিশ্রমিক দেয় যার মাধ্যমে আমি আমার জীবনযাপন সব করি